একটি লম্বা ট্রিপ বা ট্যুরের জন্য আমি যে সমস্ত প্রস্তুতি নিয়ে থাকি তার মধ্যে আমি আমার বাইকটিকে সম্পূর্ণ ভালোভাবে মেরামত করে নিই এবং বাইকের যে ইয়ে টায়ার সে টায়ারগুলোও যাতে এ ভালো হয় এবং যাতে না রাস্তার মধ্যেখানে কোথাও বাস্ট হয়ে যায় সেটা আমাদেরকে ভেবে নিতে হয় এবং কোনো সামনের মেরামত যেখানে বাইক মেরামত হয় মেরামত দোকানে আগে বাইকটিকে ভালো করে এ সার্ভিসিং করিয়ে নিতে হয় এবং সার্ভিসিং করার পরে নিজের দিকটাও সুস্থ রাখতে হয় যাতে নিজে নিজে না কোনো প্রবলেমে পড়ে যায় তারপর বাইক সম্পূর্ণ রূপে বাইকের কন্ডিশন ভালো করতে হয় এবং নিজের কন্ডিশনও যাতে কোনো দিক থেকে না খারাপ হয়ে যায় সেটাও আমাদেরকে ভাবতে হয় এবং আমি আমার বাইক রাইডিংয়ের সাথে আমাকে যে সমস্ত জিনিস আগে থেকে নিয়ে ঠিক করে রেখে দিতে হয় তার মধ্যে নিজের যে মেডিসিন সে মেডিসিনও টুকটাক আমাকে নিজেকে নিয়ে রাখতে হয় এবং তাছাড়া বাইকের সাথে যে সমস্ত লেগ গার্ড হ্যান্ড গার্ড এবং হ্যান্ড গ্লাভস এবং তাছাড়াও যে সমস্ত হেলমেট সেই হেলমেটগুলো আমাদেরকে খুব ভালোভাবে পরীক্ষা করে নিতে হয় এবং পরীক্ষা করে নেওয়ার পরে যাতে হেলমেট পুরো ওকে কন্ডিশন হয় করে নেওয়ার পরে সে সমস্ত জিনিস আমরা আমাদের সঙ্গে নিয়ে থাকি এবং তাছাড়াও সেখানে যাওয়ার সময় আমাদের যে সমস্ত রাস্তাঘাটে যে সমস্ত টুকটাক যদি ক্ষিধে পেয়ে যায় সে টুকটাক টিফিনও আমাদেরকে ব্যাগে করে নিয়ে নিতে হয় ব্যাগে করে নিয়ে নিতে হয় যার ফলে আমরা রাস্তার মধ্যেখানে হয়তো কোথাও কোনো একটা দূর জায়গায় যাচ্ছি সেখানে রাস্তার সাইডে কোথাও দোকানদানি নেই সেক্ষেত্রে আমরা তখন সেই টিফিন খেয়েই যে ক্ষিধে আমরা মেটাতে পারি এবং তাছাড়াও সব সময় অ্যাকিউরেট জল নিতে হয় পরিষ্কার জল নিতে হয় এবং সে জল খেতে হয় প্রচুর পরিমাণে কারণ রোদ গরম বর্ষা রেনকোট সমস্ত জিনিস আমাদেরকে উপেক্ষা করে তারপরেই আমাদেরকে বেরোতে হয় একটা লম্বা ট্রিপ বা ট্যুরের জন্য এবং সে ট্যুরের জন্য সাথে কোনো এক ভালো বন্ধুকেও নিয়ে নিয়ে নিতে হয় এবং বন্ধু পাশে থাকলে সেই ওটাও সম্পূর্ণ রূপে আনন্দ দিতে পারে